হ্যালো হ্যাঁ আপনি কি জুতোর দোকানদার হ্যাঁ আমার জুতো লাগবে আমি কিছু অর্ডার দিতে চাই আপনার কাছে ও আপনার কি বুট টু বুট আছে স্যান্ডেল কিটো আচ্ছা বুটের কিরম দাম বলছেন ভালো বুট নিতে গেলে আচ্ছা আচ্ছাা ভালো বুট নিতে গেলে সাড়ে পাঁচশ ছশ টাকা দাম পড়ে যাচ্ছে তাই তো আর ওই আপনার সান্ডেল স্যানড ভালো ভালো স্যান্ডেল কি দাম পড়ছে আচ্ছা আচ্ছা আচ্ছা ঐ এ হাওয়াই চটি কী দাম পড়ছে আচ্ছা একশো কুড়ি টাকা ঠিক আছে আমার ভালো বুট লাগবে দুজোড়া অর্ডার আমার আমি অর্ডার দিয়ে দিচ্ছি নেন আচ্ছা কিটো লাগবে জ তিন জোড়া মতন হাওয়াই চটি লাগবে যে পাঁচ জোড়া ঠিক আছে আপনি ওইটা দামটা একটু ঠিক করে ফেলে দেন মোটামুটি ঠিক আছে সময় মতন যেন আমি পেয়ে যায় অর্ডারটা হ্যাঁ